আগেকার দিনে নতুন রেসিপি জানার জন্যে আমাদের টিভিতে অনেক অনুষ্ঠান হতো অনেক অনুষ্ঠান হতো বলতে রান্নাঘর আজকের মায়ের টিফিন ঘর এরকম অনেক টিভি শো থাকতো কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে আসলে আমাদের কারও টিভি দেখার মতন অত সময় নেই আমরাদের যখন ইচ্ছা হয় যেইটুকু ফাঁকা সময় পাই আমরা সেটা ইউটিউবে দেখে নিই যে আমাদের ইনস্ট্যান্টলি আমরা দেখে নিই আজকে ধরুন আমি করতে চাইছি আলুর কোপ্তা সেটা আমি এক্ষনি গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারবো কিন্তু আমি যদি সেই রান্নাঘরের কবে হবে ওই টিভি শো এর এর আশায় বসে থাকি তাহলে কিন্তু আমাদের ওটা অনেক সময় ব্যয় হয় তো এখন আমরা বেশিরভাগ মানুষই ইউটিউবেই রান্না শিখি এবং তাছাড়াও আমাদের মা কাকিমা তারপরে মামিমা এরা যারা আছে তাদের কাছ থেকেও আমরা অল্প অল্প রান্না কিন্তু শিখতে থাকি